হ্যালো ড্রাইভার সাহেব বলছেন হ্যাঁ বলছি আমি একটা গাড়ি নেব আমি বীরভূম থেকে দার্জিলিং যাব হ্যাঁ কাল সকালে বেরবো আগামীকাল আচ্ছা আচ্ছা দাদা বলছি হ্যাঁ আমার চার দিনের প্রোগ্রাম থাকবে

হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু বলছি আমি যদি আপনাকে যদি ক্যাশে দিই টাকা আপনার কি কোনো অসুবিধা হবে হ্যাঁ না আমার কাছে হ্যাঁ ক্যাশে দেব আপনি কি ভাঙিয়ে দিতে পারবেন খুচরো করে দিতে পারবেন হ্যাঁ আমি আপনাকে ক্যাশে দেব টাকাটা হ্যাঁ আমি দার্জিলিং পৌঁছনোর পরেই আপনাকে দেব আপনি কি তখন আমাকে খুচরো দিতে পারবেন

আচ্ছা ঠিক আছে হ্যাঁ না না কোনো অসুবিধা হবে না আমি আপনাকে ঠিক সময়ে টাকা দিয়ে দেব আর আমি বেরনোর আগে আপনাকে ফোন করে নেব আপনি রেডি হয়ে থাকবেন

চার দিনের জন্য যাব আমি সপরিবার বেড়াতে যাব হুম বীরভূম থেকে যাব আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনাকে বেরনোর আগে ফোন করব হুম আর যেটা আমার বলার সেটা তো বললামই যে আমি ক্যাশে দেব আপনাকে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা করবেন না তো পরে ঠিক আছে হ্যাঁ না এখনই বলুন আপনার যদি কোনো সমস্যা থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে না আমি আগে থেকে বলি নিচ্ছি আমি ক্যাশে দেব আপনাকে সেটা তো আগেই বলা ভালো

মানে চারদিন পরেই ফিরে আসব না সময় নেব না হ্যাঁ হ্যাঁ আমার ফ্যামিলি থেকে চারজন যাব আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে ওই কথা রইল হ্যাঁ ঠিক আছে দাদা রাখছি তাহলে